টিভি চ্যানেলের মধ্যে আমি যে চ্যানেলটির থেকে নতুন রেসিপি সম্পর্কে জানি সেটা হল জি বাংলায় রান্নাঘর নামে একটি অনুষ্ঠান হয় সেটি আমি প্রত্যেকদিনই দেখার চেষ্টা করি এছাড়াও ইউটিউব রয়েছে যেখান থেকে আমার মনের মতো যখন খুশি যে রেসিপিটা চাই সেটা আমি দেখে নিই